আমি প্রায় লুকিয়ে লুকিয়ে পাখি দেখি কারণ আমি যদি পাখির সামনে থেকে পাখি দেখতে যাই সে পাখিটিকে আমি ভালোভাবে দেখতে পারব না সে পাখিটি উড়ে চলে যাবে তাই আমার বৃথা হবে পাখি দেখতে যাওয়া সেই জন্য আমি গাছের আড়াল থেকে লুকিয়েই দেখতে পাই যাতে পাখিটি না বুঝতেও পারে আমি তাকে দেখছি তাই সে সেখান থেকে উড়ে যাতে না চলে যায় এবং পাখিটা আমি এই জন্যেই দেখি পাখির সম্বন্ধে আমি গবেষণা করি পাখির কী কী আছে কীরকম আচার আচরণ আচার ভঙ্গি সব রকম আমি লক্ষ করি সে তার বাচ্চাদের কীভাবে উড়াচ্ছে ঠেলে দিচ্ছে আপনাআপনি উড়তে লেগে যাচ্ছে আবার ধরে নিয়ে আসছে এই সব জিনিসগুলি লক্ষ করি এবং এটি পাখি দেখার আরও ঐতিহ্যগত পদ্ধতি যেমন সাথে তুলনা করতে পারি যেমন আমি পাখি দেখতে এই জন্যেই ভালোবাসি কারণ অন্যান্য প্রাণীর চেয়ে আমাকে পাখি খুব সুন্দর লাগে তারা আকাশে যেমন এরোপ্লেনের মতো উড়ে বেড়ায় সেরকম উড়ে বেড়ায় কীভাবে সেটি আশ্চর্য জিনিস সেই জন্য আমার খুব দেখতে ভালো লাগে যে তারা উড়ে বেড়ায় বলে যেমন তাদের থলি রয়েছে একটা পেটে সেই থলির মাধ্যমে বাতাস ভরে নিয়ে সে উড়ে সেই পাখিগুলি এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তর যেতে পারে ডানা মেলার ডানা মেলে মেলে অনেক দূর অবধি যেতে পারে এই সব জিনিসগুলি আমার ভালো লাগে সেই জন্য পাখির গবেষণা করি পাখির বিষয়ে জানতে চাই এই জন্যে আমি লুকিয়ে লুকিয়ে পাখি দেখতে যাই